বলুন হ্যাঁ এটা আরামবাগের পল্লীশ্রী নার্সারি কেন বলুন কিছু দরকার লাগবে আর কী কী চারাগাছ নেবে বলুন হ্যাঁ আমাদের এখানে সবই আছে ফুলের চারাও রয়েছে এমনি হচ্ছে কলমা চারাও রয়েছে যেমন আমের রয়েছে পেয়ারা রয়েছে আর হচ্ছে নারকেলের রয়েছে কী কী নেবে বলুন ফুলেরও গোলাপ ডালিয়া গাঁদা সবেরই রয়েছে কী কী চাই আপনার বলুন আচ্ছা আপনি কবে আসবে বলুন আপনি হচ্ছে আমাদের এখান থেকে ডেলিভারি দেবো না আপনি হচ্ছে লোক নিয়ে আসবেন যে সেখানে নেবেন না আমাদের এখানে গাড়িরও সিস্টেম আছে আপনি যদি বলেন যে আমাদের হচ্ছে বেশি চারার দরকার গাড়ি আরে নিয়ে আসবো না আমাদের এখানে গাড়িও আছে আমরা গাড়িও দিয়ে দিতে পারব আচ্ছা আপনাকে কটার সময় পৌঁছাতে হবে বলুন আমি ঠিক টাইমে তাহলে আপনার বাড়িতে পৌঁছে দেবো আচ্ছা আমি বিকেল তিনটের দিকে আমার এখানে তো আরও অন্যান্য ছেলেরা আছে তাদেরকে বলে দেবো যে আপনার হচ্ছে বাড়িটা কোথায় বলুন তো তাহলে সেখানে ঠিকমতো পৌঁছাব আরামবাগের কোথায় রামজীবনপুরে আচ্ছা ঠিক আছে রামজীবনপুরে পৌঁছে দেবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ পাঠাব